যেহেতু আমি শহরে থাকি সেহেতু আমি কোনো বন্য পাখি মুখোমুখি হইনি যখন ছুটি পাই গ্রামে যখন আসি গায়ের বাড়িতে তখন পরিবারের সঙ্গে ঘুরতে যাই ঘুরতে গিয়ে জঙ্গলের ধারে দেখি বড়ো বড়ো পাখি আমাদের পরিবারের মানুষরা বলে ওইগুলো বন্য পাখি নামটা তাদের কাছে জিজ্ঞাসা করলে বলে শঙ্কুল পাখি দেখতে ভয়ঙ্কর প্রচণ্ড লম্বা ঠ্যাংটা প্রচণ্ড বড়ো দেখতে বিশাল আকার তাদের ডাকগুলো বিকট শব্দ ডাকে যখন তখন এমনি আমরা শহরের মানুষ ভয় পাই তাদের সম্বন্ধে অনেক কিছু গায়ের মানুষের কাছ থেকে শুনলাম যে ওরা বড়ো বড়ো খালে বা ঘেরের থেকে মাছ খায় আমি মাঠে এবং মাঝে মাঝে মাঠে ওখানটা বিভিন্ন ধরনের কি দেখা যায় হুম সেই সবগুলো এখন আর দেখা যায় না